আমার পছন্দের খাবার হলো বিরিয়ানি বিরিয়ানি আমি খুবই পছন্দ করি তার সাথে আরও পছন্দের জিনিস আছে যেমন মোমো চাউমিন এই সব তাছাড়া আছে ফুচকা রোল এগুলোও আমি পছন্দ করি তবে বিরিয়ানিটা আমার সব থেকে পছন্দ কারণ বিরিয়ানির যে একটা গন্ধ বেরোয় ওই গন্ধটা আমাকে টানে খাওয়ার জন্য যখনই বিরিয়ানির ওই রঙটা দেখি সুন্দর একটা তেলতেলে রঙ এবং মাংসগুলো তার মধ্যে আমাকে খেতে খুবই ভালো লাগে মাংস একটা নরম নরম ভাব এবং তার মধ্যে একটা আলুও থাকে যেটা আমি খেতে খুবই পছন্দ করি আলুটা যখন নরম হয় সেটা খেতে আরও ভালো লাগে বিরিয়ানির ভাতটা ঝুরঝুরে হওয়ায় এবং ওতে অনেক কিছুই দেওয়া থাকে দুধ ঘি বেরেস্তা এগুলো আমার খেতে খুবই ভালো লাগে বিরিয়ানি ওই জন্য আমার সব থেকে পছন্দের খাবার এবং বিরিয়ানি আমি মাঝে মাঝে বাড়িতেও রান্না করি নিজের হাতেও রান্না করি কারণ মাঝে মাঝে যখন বাইরে আর খেতে ভালো লাগে না তখন আমি নিজের হাতে রান্না করে বাড়িতে সেটা খাই খেয়ে আমি আমার মনটা ভরাই তাছাড়া আমি আরও যা যা খেতে পছন্দ করি সেগুলো আমি বাড়িতেই বানাই বানিয়ে আমি খাই